হুম রান্না রান্না একটি খুবই সুন এবং খুবই সুন্দর জিনিস এই রান্না শি মানুষ উষ মা শিখতে মানুষের আরও অনেক দিন টাইম লেগে যায় কেউ আবার খুব শীঘ্রই এই রান্না শিখে ছায় আমি প্রথম রান্না করতে শুরু করেছিলাম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি তখন আস্তে আস্তে তখন শুরু হয় আমার রান্নার হাতে খড়ি আমার প্রথম রান্নার শিক্ষক ছিলো আমার মা আর আমি প্রথমবার রান্না করেছিলাম গাজরের হালুয়া আমি খুব সুন্দরভাবে গাজরের হালুয়া রা বানিয়েছিলাম এবং সকলকে খাইয়েছিলাম সকলে খেয়ে খুবই আমার প্রশংসা করেছিলো এর পেয়ে প্রশংসা আমি খুবই উৎসাহিত হয়েছিলাম এবং এরপর থেকে আমি আরও বেশি রান্না করতে উৎসাহ পেয়েছিলাম এরপর আমি অনেক কিছু রান্না করেছি আয়ে এখন আমি প্রায় অনেক সব রান্নাই জানি এবং এ সমস্ত কিছু সম্ভব হয়েছে আমার মায়ের জন্য যিনি আমাকে রান্না করতে সাহায্য করেছেন যার জন্য আমি রান্না করতে পেরেছি তাই জন্য মাকে অনেক ধন্যবাদ